না আমার কাছে এমন কোনো কারুর জন্য কিছু টিপস নেই যিনি সবেমাত্র স্ট্যাম্প পয়সা বা শিলা সংগ্রহ করতে শুরু করেছেন